আমার পরিবারে আমরা ছিলাম পাঁচজন আমি আমার স্বামী আমার মেয়ে আমার বাবা এবং আমার মা কিছুদিন আগে আমার স্বামী মারা গিয়েছে এখন আমাদের পরিবারে আমরা চার জন আমার মেয়ে আমি আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা আমার মেয়ে এখন ক্লাস থ্রীতে পড়ছে আমি এখন সেইভাবে কোন কাজ করি না ওই একটু আধটু গ্রুপের মধ্যে যা হয় খাতা সারা কাজ করি এবং সেই এমনি বাইরে গিয়ে হয়তো কিছু কাজ পেলাম লেবারের সেই রকম কাজ করে থাকি আমার শ্বশুর মশাইও লেবারের কাজ করে এইভাবেই আমাদের সংসার চলে যায় বন্ধুবান্ধব সম্পর্কে সেরকম কিছু নেই আমার বন্ধু বান্ধব সেরকম নেই তবু একজন বন্ধু আছে যে আমাকে বিপদের সময় খুব সাহায্য করে আমার মেয়ের শরীর খারাপ হলে দেখাশুনা করে বন্ধুরও জীবনে প্রয়োজন আছে কারণ বন্ধু ছাড়া মানুষ তো বাঁচতে পারে না কারণ সে যেই হোক কারো স্বামী হয় বন্ধু কারো শ্বশুর মশাই শাশুড়িমা হয় বন্ধু শ্বশুর মশাই হয় বন্ধু কারো সন্তান হয় বন্ধু তাই বন্ধু হল পরিবারের লোকেরাই হচ্ছে এখন আমার বন্ধু তাছাড়া বাইরের যে বন্ধুরা আছে সেই বন্ধু একজনই আছে যে আমাকে খুব সাহায্য করে আমার মেয়ের শরীর খারাপ হলে দেখাশোনা করে আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যায় এইরকমভাবেই আমাদের পরিবারে আমাদের সব কিছু কেটে যাচ্ছে